যে কোনো উৎসবে বিশেষ করে দুর্গা পূজার সময় আমি বিভিন্ন পদ রান্না করি কারণ সেই সময় আমার বাড়িতে অনেক রকম আত্মীয় স্বজন আসে আমার দিদিরা আমার বোনেরাও আমার বাড়িতে আসে আসলে আমার খুব মজাও হয় মনে হয় তাদের ভালো ভালো রান্না করে খাওয়াই সেই জন্য আমি বিভিন্ন রকম পদ রান্না করে থাকি আমি তাদের কোনো কোনো দিন বিরিয়ানি রান্না করি কোনো দিন রাইস কোনো দিন পোলাও তার সঙ্গে আলু মটরের তরকারি এরকম তারপর কোনো দিন কচুরি কোনো দিন ছোলার ডাল বেশ ভালো চাপ চাপ করে ছোলার ডাল লুচি এরকম রান্না করি কোনো দিনও ভালো আলু ভাজা পরোটা আলুর পরোটা এরকম বিভিন্ন রকম রান্না করে থাকি ওরা আমার রান্না খেয়ে খুব প্রশংসা করে রাইসটা আমি খুব ভালো রান্না করতে পারি রাইস খেলে বলে তোমার হাতের আর রাইস খেলে আমাদের মুখে লেগে থাকে সেরকম আমি রান্না করি তাছাড়া কোনো কোনো দিন ভাতের সঙ্গে কষা মাংস কোনো কোনো দিন চিলি চিকেন এরকম বিভিন্ন রকম পদ রান্না করে থাকি আমার আত্মীয় স্বজনরা ওই জন্য খুব বলে তোমার বাড়িতে গেলে ভালোই খাওয়া দাওয়া হয় খুব ভালো রান্না করতে পারো সেই কারণে আমার বাড়িতে আসে সবাই বলে তুমি রান্না করে খাওয়াও বলে আমরা দেখো লোভে লোভে চলে আসি হুম না না তা নয় আমারও খুব মজা হয় আমিও তো একা একা থাকি সেই কারণে আমার খুব মজা লাগে আমি ওই জন্য বিভিন্ন রকম পদ রান্না করি বিভিন্ন রকম পদ রান্না করতে আমারও খুব মজা লাগে তাদেরকে খাইয়ে আমি নিজেও খুব আনন্দিত হই খুশি হই সব সময় মনে হয় যে তারা যেন খুশি হয় খেয়ে যেন প্রশংসা করে এবং খুব আনন্দ পায় যাওয়ার সময় আমি তাদের বলি আবার আসবে তারাও বলে হ্যাঁ এরকম রান্না করে খাওয়ালে কে না এসে থাকবে বলো অবশ্যই আমরা আসবো এইরকম মনে করে বা বলেও আমাকে আমিও খুব খুশি হই এই সব কথা শুনে এইভাবে আমি বিভিন্ন রকম পদ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমি করে থাকি